হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি এস ডি এফ তে কাজ করি আপনি বলুন আপনার কী সমস্যা হ্যাঁ আমি এস ডি এফ প্রধান বলছি ওহ আচ্ছা আমি তো এই সব বিষয়ে কিছু জানি না তা আপনারা গ্রামবাসী মিলে একটা লিখিত দিন আমাদের কাছে লিখিত দিয়ে আপনি জমা করুন তাহলে আমরা দেখছি যত তাড়াতাড়ি পারি আমরা চেষ্টা করবো সোজাভাবে ঠিক করে দেওয়ার আচ্ছা আমি যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করবো হুম বেশি দিন সময় লাগবে না এত আমরা তা আপনারা সবাই মিলে একটু গ্রামবাসী মিলে লিখিত দিন বিডিওয় তারপরে আমি যত তে তাড়াতাড়ি পারি চেষ্টা করবো সোজা করার জন্য ছ মাসে লাগলেও লাগতে পারে একটু চেষ্টা করে দেখবো যতটা তাড়াতাড়ি করতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গ্রামবাসী কিছু জন গিয়ে আপনি সই করে দরখাস্ত জমা দিন আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি তত তায়াতাড়ি আর কি শেষ চেষ্টা করবো সোজা করার জন্য